হ্যাঁ আমি মনে করি কারণ সংবাদমাধ্যম শহরাঞ্চল গ্রামীণ অঞ্চল এখন সমানভাবেই দেখে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো যে শহরা অঞ্চলে জিনসটাকে দেখাতে গিয়ে গ্রামীণ অঞ্চলের একটা গুরুত্বপূর্ণ ঘটনা বাদ হয়ে গেছে কিন্তু তার জন্য ও উচিত যে শহর ও গ্রাম দুই দিকেই সমানভাবে লক্ষ্য করা উচিত যে শহরের চিত্র যদি তুলে ধরা হয় তখন কিন্তু গ্রামীণ অঞ্চলেও যে বেশ কিছু ও এমন কিছু চিত্র রয়েছে যেইগুলোকে তুলে না ধরলে সংবাদমাধ্যমের হয়তো সেটা ভুল হবে তাই অনেক ক্ষেত্তেই মানুষ বলেন যে শহরের অনেক ছোটো খাটো ঘটনাও সেটা কিন্তু আমরা খবরের মাধ্যমে দেখতে পাই কিন্তু গ্রামীণ এলাকার অনেক ছোটো কেন বড়ো সরো ঘটনাও কিন্তু সেটা আমরা খবরের মাধ্যমে দেখতে এবং শুনতে পাই না কিন্তু এখন ঠিক অনেকটাই উন্নত হয়েছে এখন শহর ও গ্রামকে একসঙ্গেই দেখানো হয়েছে শহরের ছোটো খাটো খবর ও সাংবাদিক মাধ্যমগুলো হলো সেগুলো ছুটে আসে এবং সেই সব খবর অর তুলে সংরক্ষণ করে নিয়ে যায় এবং তুলে নিয়ে যেয়ে সাংবাদিকতার মাধ্যমে টি ভিতে বা খবরে কাগজে দেখায় শহরের সঙ্গে সঙ্গে গ্রামের খবরও এখন দেখানো হচ্ছে